পূর্ব ভারতের লোকেদের প্রধান খাদ্য ছিলো ভাত কিন্তু পশ্চিম ভারতের লোকেদের প্রধান খাদ্যের রুটি এই কারণেই কারণ রুটি হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার রুটিতে পায় কার্বোহাইড্রেট বেশি থাকে রুটি খেলে কি হয় মানুষ অনেক সময় ধরে তাদের পেটটাও ভর্তি থাকে এবং কাজে সহায়তা প্রদান করে তারা প্রত্যেকটা মানুষ সকালে খেয়ে কে করে কাজ করতে পারে এবং তাদের শরীরে পর্যাপ্ত মানে ঘুমের চাহিদাটাকে কমিয়ে আনে রুটি কিন্তু ভাত খেলে কি হয় মানে অল্প সময় মানুষের ঘুম পেয়ে যায় তাহলে কাজ করতে পারে না